লেখা বলতে আমরা মূলত বুঝি যে কোনো কিছু লেখা অর্থাৎ হাতেকলমে লেখা কিন্তু এই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই বিষয়টারও ধরন এসেছে সেখানে মোবাইলে টাইপ করা যায় কিংবা ল্যাপটপেও লেখা যায় কম্পিউটারে বসেও আমরা আমাদের প্রয়োজনীয় লেখার কাজ সম্পন্ন করতে পারি আমি ব্যক্তিগতভাবে হাতেকলমে লেখাই বেশি পছন্দ করি এটা একটা টেকনিক্যাল টেকনোলজি এ সব থেকে দূরে রেখে নিজেকে মনোযোগী করতে সাহায্য করে তবে সাম্প্রতিক বছরগুলিতে যে পরিবর্তন হয়েছে তা হলো মানুষ আগেকার মতো পুরনো যেমন হাতেকলমে খাতায় ডায়রিতে লেখা পছন্দ করত বর্তমানে এই ধারণা থেকে একটু পালটে গিয়ে মনের ভাবনা সব কিছু তারা বিভিন্ন রকম ই বুক থেকে শুরু করে সেখানে ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে এইসবগুলোতে লিখতে বেশি পছন্দ করে এবং সেজন্য মানুষের লেখার কোয়ালিটিও নষ্ট হচ্ছে তাদের লেখার যে চাহিদা সেটা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে তার সত্ত্বেও মানুষ এ সমস্ত কিছু করে থাকে এবং এগুলো করতে গিয়ে মানুষের ধৈর্য শৌর্য অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো ভালো কারণ আমরা যখন হাতেকলমে ডায়েরিতে বা বইয়ে কোনো কিছু লিখি তো সেক্ষেত্রে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এইভাবে এইভাবে ইলেকট্রনিক টেকনোলজির সাহায্যে যখন আমরা কোনো কিছু লিখি সেগুলো দীর্ঘদিনের জন্য থেকে যায় এটাতে বিশেষ সুবিধাই হয়